আমার জানা পাঁচটি জেলাগুলি হলো প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগর নামক এক জায়গা আছে ওইটি ওখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী ওই গঙ্গাসাগরে একটা দিন আছে ওই দিনটাতে সবাই স্নান করতে আসে স্নান করার কারণ ওখানে এসে স্নান করলে ওনা মনে করেন যে পুণ্য লাভ হবে তো সেকেণ্ড হলো বীরভূম বীরভূমের একটা অত্যন্ত জনপ্রিয় স্থান তারাপীঠ তো সেখানে মায়ের মন্দির আছে ওখানেও হাজার হাজার লোক এসে মাকে দর্শন করেন এবং পূজা দেন আর তিন নম্বর হলো কলকাতা কলকাতার মধ্যে আছে কালীঘাট ভিক্টোরিয়া আরও অনেক কিছু আছে এইজন্য কলকা কলকাতাটা মনে আছে আর তার চার নম্বর হলো বারাণসী যেটা ইউপিতে অবস্থিত ওখানে ওখানেও প্রচুর পুণ্যার্থ্যীরা যায় ওখানে স্থান স্নান করলে মনে করেন যে আমার সমস্ত পাপ ধুয়ে যায় আর পাঁ পাঁচ নম্বর হলো উত্তর চব্বিশ পরগনা ওখানে মায়ের দক্ষিণেশ্বরের মন্দির আছে ওই যো ওখানেও প্রচুর মানুষ পুজো দিতে যায় এই জন্য এই স্থানটিও উল্লেখযোগ্য একটি স্থান